হ্যাঁ হ্যালো স্যার আমি বন্দনা ঘোষ কথা বলছি হুম আমি এই আসানসোলে বিসি কলেজের পাশে থাকি আমি আমি আমার এক বন্ধুর কাছ থেকে আপনার নাম্বারটা পেলাম ও আপনার কাছে গান শেখে তো আমি আপনার কাছে গান শিখতে চাই আপনি যদি একটু সময় বার করে দেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ জানি স্যার আপনি আপনি খুব ব্যস্ত থাকেন এবং অনেকের কাছেই শুনেছি আমাকে কিন্তু একটা সুযোগ আপনাকে দিতেই হবে সপ্তাহে তো একটা দিন দেখুন না ঠিক হয়ে যাবে হ্যাঁ যে কোনোদিন বিকেলের দিকে আমার কোনো আসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাতে আমার কোনো অসুবিধা নেই আপনি একটু জায়গাটা মানে আপনি কোনখানটায় থাকেন কোথায় যাব কীভাবে যাব হুম হুম

আচ্ছা আচ্ছা আচ্ছা হুম আচ্ছা

না হুম হুম হ্যাঁ সেই সেই তো হুম

হ্যাঁ ঠিক আছে স্যার সেদিক থেকে আপনি আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি কোনোরকমভাবেই সপ্তাহের একদিনের ক্লাসটা কখনোই মানে না যাওয়া করব না আর কি যত কষ্টই হোক আমি ঠিক পৌঁছে যাব বিকেলে তো সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে পৌঁছাতে হবে তো হুম আর এর আগে কি আপনাকে আমার কোনোরকমভাবে দেখা করা বা কিছু করতে হবে হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আপনার আপনার কত টাকা মানে কত টাকা আপনাকে দিতে হবে আর কি মাসিক আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে স্যার ঠিক আছে আমি তাহলে শনিবার দিন এই শনিবারেই তাহলে যাব তো হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হুম হুম